হ্যালো হ্যাঁ দাদা আপনার সঙ্গে একটু কথা বলতাম বলা যাবে ফাঁকা হবেন এখন খরিদ্দার নেই তো বলছি যে আপনার দোকান থেকে দু জোড়া জুতো নিয়ে আসলাম এক জোড়া ভালো আর এক জোড়া খারাপ বেরিয়েছে খারাপ বেরিয়েছে বলতে এই তো ফিতেটা কাটা ছিল লক্ষ্য করি নি যাই হোক এক জায়গায় একটু মোটামোটি কাটা দেখতে পাচ্ছি হ্যাঁ এখন আপনার থেকে আপনার থেকে তো যা জুতো কিনি আপনার থেকেই কিনি এবার এইটুকু যদি স্যাকরিফাইস না করতে পারেন তাহলে আর

আচ্ছা ঠিক আছে